হ্যাঁ কেমন হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস পড়াশুনা কেমন চলছে কেরিয়ারে কী করবি ভাবছিস ইঞ্জিনিয়ারিং কী ইঞ্জিনিয়ারিং করবি রে ও কোন কলেজে আচ্ছা ওখানে কী কেউ আগে থেকে থাকে না কি জানা শোনা কেউ আছে না একাই যাবি প্রথমেই ও সরকারি না বেসরকারিতে ভর্তি হবি ও ইঞ্জিনিয়ারিংটাই কেন পছন্দ করলি আরও তো কাজ ছিল ইঞ্জিনিয়ার তো এখন সবার ঘরে ঘরে আচ্ছা

সে তো করতেই হবে কিন্তু এখন যা পরিস্থিতি সবাই ওই ইঞ্জিনিয়ারিং করছে আর মেয়েরা ওই নার্সিং করেই তো ও ঘরে বসে রয়েছে দেখবি যে চেষ্টা করবি ভালো করে পড়াশুনা করবি ক্যাম্পাসিংয়ে যদি চান্স টান্স পেয়ে যাস তাহলে কেরিয়ার সুন্দর হবে না হলে ওই ইঞ্জিনিয়ারিং করে ঘরে বসে থাকলে কী আর জীবন চলবে হ্যাঁ সেটা পাওয়া যাবে তবু এত দূর পড়াশোনা করার পরে গ্যারেজে কাজ করে কি আর মনের স্যাটিসফ্যাকশান পাবি তা একটা মেকানিক আর ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য কী রইল কাজ গ্যারেজের কাজ তো দুই বছর শিখেও একটা মেকানিক কাজ করে চেষ্টা করবি ক্যাম্পাসিংয়ে যেমন ভালো কোম্পানি টোম্পানি ঢুকে যাস

সেরকম কলেজ দেখে ঢুকবি ঠিক আছে ঠিক আছে ভালো করে পড়াশুনা করবি রাখছি